আমার লেখা বলতে লেখা আমার খুবই ভালো লাগে আর আমি বর্তমানে আমার মেয়ে যখন পড়াশোনা করে সেই টাইমে আমার আমি যদি পাশে থাকি আমার লিখতে ভালো লাগে এবং আমি ওর কাছ থেকেই কোনো ইংরেজি বই নিয়ে খাতা নিয়ে পেন নিয়ে আমি লিখতে শুরু করি এবং বাংলার চাইতে আমার ইংরাজি হাতের লেখা খুবই ভালো আর ইংরাজি লিখতে আমার খুবই বেশি ভালো লাগে আর কীসে লিখি বসে লিখি সেইটা হচ্ছে আমি আমার চেয়ার আছে ফাইবারের চেয়ারে বসি এবং খাটের ওপরে বই রেখে খাতা কলমে লিখি আর ইংরাজি লিখতে আমার খুবই ভালো লাগে বাংলার চাইতে ইংরাজি বেশি ভালো লাগে আর সন্ধের দিকে আমার লেখা বেশি ভালো লাগে যদি আমি বাড়িতে থাকি তাহলে মেয়ে থাকলে পরে সন্ধের দিকে আমি লিখি আর যদি মেয়ে না থাকে তাহলে তো লিখিই না মাঝে মধ্যে যখন মেয়ে পড়াশোনা করে তখন ইচ্ছা হলেই লিখি এবার কাজের মানুষ সবসময় লিখতে পারি না তবুও লিখতে আমার খুবই ভালো লাগে